পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা আরও সাশ্রয়ী করে তোলা হচ্ছে এবং সাধারণ মানুষ যাতে সেই স্বাস্থ্যসেবার সম্পূর্ণ সুবিধা ওঠাতে পারে সেই ব্যবস্থাও করা হচ্ছে যার জন্যেই আমরা দেখতে পাই যে সরকারি হাসপাতালগুলোতে এখন ভিড় উপচে পরছে সরকারি হাসআপাতলে এখন প্রায় বলতে গেলে বিনামূল্যেই নানারকমভাবে স্বাস্থ্য যেটা চিকিৎসা যেটা রেগুলার চেকআপ সেই সেই রেগুলার চেকআপ করানো হয় এবং নানারকম প্রকল্প যেরকম স্বাস্থ্যসাথি কার্ড আম আদমি বীমা যোজনা ইয়েসাশিনি স্বাস্থ্য বীমা প্রকল্প নানারকম প্রকল্প চালু করা হয়েছে সরকারের তরফ থেকে এবং জেনেরিক মেডিসিন বা ন্যায্য মূল্যে মেডিসিন যেটা পাওয়ার কথা যেটা সরকারি হাসপাতালে একমাত্র পাওয়া যায় সমস্তরকম ওষুধ যে ওষুধ এমনকি বাইরে বিপণিগুলোতেও ওষুধ ওষুধের বিপণিগুলোতেও পাওয়া যায় না সেই ওষুধগুলো ন্যায্য মূল্যে বা প্রায় বলতে গেলে বিনামূল্যেই পাওয়া যায় সরকারি হাসপাতালে অনেক সময় বিনামূল্যেও দান করা হয় ওষুধ এবং নানারকম ফ্রি হেলথ ক্যাম্প বা স্বাস্থ্য শিবির অনুষ্ঠান করা হয় আর ডাক্তারদের তরফ থেকে বা সরকারের তরফ থেকে সেগুলোতেও নানারকম গরিব মানুষরা নিজেরা এসে নানারকম স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিজেদেরকে চিকিৎসা করিয়ে নিজেদেরকে সুস্থ করে তোলার জন্য আরও সুবিধা পাচ্ছে